আমার সব থেকে প্রিয় খেলা হলো ক্রিকেট ক্রিকেট খেলাটা ছোটো থেকেই আমার খুব ভালো লাগে কেননা ক্রিকেট খেলার যে প্লেয়ারগুলো তারা কতো সুন্দর ব্যাট নিয়ে খেলে আবার আমি এটা দেখেছি যারা ক্রিকেট খেলে তারা একটু লম্বা হয় আবার যখন ক্রিকেট খেলা হয় যে স্টেডিয়ামগুলোতে সেগুলোর যে পিচগুলো খুবই সুন্দর আবার চারিদিকের যে জায়গাটা সেটাও সুন্দর ক্রিকেট খেললে নাকি আবার চাকরিতেও চান্স পাওয়া যায় আবার ভালো ক্রিকেট খেললে নাকি ইন্ডিয়ান টিমেও সিলেক্ট হয় তবে এই না যে ফুটবল আর কবাডি বা হাডুডু এসব খেলাগুলো ভালোও লাগে না কিন্তু ক্রিকেট খেলাটা যেন একটু বেশিই ভালো লাগে আবার আমার মন বলে যে কবাডি ফুটবল খেলার থেকে ক্রিকেট খেলা একটু রিক্স কম কবাডি বা ফুটবল খেললে খেলাগুলোতে চোট লাগার সম্ভাবনা একটু বেশি থাকে ফুটবল খেললে কখনো কখনো আবার দেখেছি মানুষের পাও ভেঙে যায় কবাডি খেললে হাত ভেঙে যায় আবার দু এক সময় নাকি মুখ টুকও ফেটে যায় কিন্তু ক্রিকেটে অতোটা রিক্স নেই কারণ যারা ব্যাটার যারা ব্যাট করে তারা মাথায় হেলমেট পরে পায়ে আবার গার্ড পরে আবার হাতে গ্লাভসও পরে কিন্তু ফুটবলের ক্ষেত্রে কিন্তু ওরকমটা নয় সবাই নরমাল ড্রেসাপ পরেই খেলে আবার ওদের এক্সস্ট্রা কোনো গার্ডও নেই এবং যারা কবাডি খেলক তাদের ক্ষেত্রেই একই জিনিস আবার যারা ক্রিকেট খেলে তাদের একটু স্ট্রাগল করতে হয় একটু সকাল সকাল মাঠে যেতে হয় খেলা করতে হয় কিন্তু আমার ক্রিকেট খেলাটা একটু বেশিই ভালো লাগে আর আমার ইচ্ছাও যে আমি একটা বড়ো দেখে বড়ো মাপের একটা ক্রিকেটার হবো